গ্রামীণ এলাকার সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ ও প্রচারে ঐতিহ্যবাহী খেলাগুলো ভীষণভাবে ভূমিকা পালন করে যেমন গ্রামের মধ্যে অনেক ধরনের খেলা হয় সেগুলি হচ্ছে পাসিং বল তারপরে আপনার মিউজিক্যাল চেয়ার তারপরে চামচগুলি হাঁস ধরা খেলা হাঁস ধরা খেলাটা হচ্ছে খুবই আনন্দজনক আনন্দ প্রিয় খেলা যেটা মানুষের মন কেড়ে নেয় যেটা মানুষকে খুবই অনন্দ দিয়ে উৎসাহিত করে তোলে হাঁস ধরা খেলাটা হচ্ছে একটা পুকুরের মধ্যে হাঁস ছেড়ে দেবে সেই হাঁসটাকে ধরার জন্যে কিছু ছেলে পুকুরে নামবে তো সেই হাঁসটাকে তারা ধরবে কীভাবে ধরবে এই একটা একজন এদিক থেকে যাচ্ছে একজন ওদিক থেকে যাচ্ছে একজন এদিক থেকে আসছে হাঁসটা তো ডুব দেবে না হাঁসটা ডুব দিতে দিতে দিতে দিতে এক সময় হাঁসটা হাঁপিয়ে যাবে তো সেই সময় হাঁপিয়ে যখন যাবে হাঁসটা হয় এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে পড়বে আর নায় একটা কিনারায় এসে দাঁড়িয়ে পড়বে তো দাঁড়িয়ে পড়লে যে হাঁসটা ধরতে পারবে হাঁসটা তার হয়ে যাবে এভাবেই মহিলাদের আছে হাঁস ধরা খেলা হাঁস ধরা খেলা মহিলাদেরটা কেমন না একটা নেট দিয়ে সার্কেল করে দেবে দিয়ে তার মধ্যে হাঁস ছেড়ে দেবে প্রত্যেকটা মহিলার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে যাতে সে হাঁসটাকে দেখতে না পায় সহজেই ধরতে না পারে তো সেই হাঁসটা যে হাঁসটাকে ধরার জন্য মহিলাগুলোর চোখ বেঁধে দেওয়া হবে মহিলাগুলো হাঁসটা খুঁজবে যে পাবে হাঁসটি তার তার মধ্যে একটা ঐতিহ্যবাহী খেলা হচ্ছে চামচ গুলি চামচ গুলি খেলাটা দেখতে খুবই সাধারণ কিন্তু খেলাটা খুবই সহজ নয় কারণ চামচের মধ্যে গুলি নিয়ে ছোটা একটা আশ্চর্যজনক ব্যাপার নয় আর সেই হ্যাঁ কিন্তু এই আশ্চর্যজনকের মধ্যেও সেটা সম্ভব হয়ে থাকে যেসব মহিলারা বা যেসব মানুষগুলো এই খেলাটার প্রতি খুবই দক্ষ সেই মানুষগুলোই একমাত্র পারবে ওই খেলাটা চামচটা দেখতে কেমন প্লেন গুলিটা গোল মতোন ও তো গালে নিলেই আপনার পড়ে যাবে তো সেটা নয় চামচের মধ্যে গুলিও দেওয়া হবে দিয়ে যে মহিলা বা যে লোক দক্ষ হবে সে ঠিকই চামচটা নিয়ে দৌড়ে চলে যাবে যে দৌড়ে আগে পৌঁছাতে পারবে সেই ফার্স্ট হয়ে যাবে প্রথম স্থান অধিকার করবে এভাবেই হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী খেলা যেগুলো মানুষের মন কেড়ে নেয় যেগুলো মানুষ প্রতি বছরের আগ্রহ করে থাকে কখন কবে এই খেলাগুলো হবে